আমি আমার জমিনকে পশুদের হাত থেকে রক্ষা করতে অনেক ধরনের পদ্ধতি অবলম্বন করে থাকি যেমন আমি কাক বা অন্যান্য পাখি থেকে আমার কৃষিজ জমিকে রক্ষা করতে ফসলকে রক্ষা করতে আমি খড় এবং হাঁড়ি দিয়ে কাকতাড়ুয়া তৈরি করে ওই পাখি এবং অন্যান্য প্রাণীদের ভয় দেখাতে পারি আবার আমি লোহার তার বা বাঁশ দিয়ে বেড়া ঘিরে দিতে পারি যাতে অন্য অন্য প্রাণী আমার কৃষিজ জমিতে প্রবেশ করে ফসল নষ্ট না করতে পারে আবার অনেক নতুন নতুন পদ্ধতি বেরিয়েছে যেগুলির মাধ্যমে প্রাণীরা আমাদের কৃ ষিজ জমিতে প্রবেশ করবে না অন্যান্য প্রাণীর আওয়াজ বের করতে পারা মেশিন বসিয়ে বা আরো অনেক ধরনের পদ্ধতি আছে সাধারণত আমাদের জমিনগুলিতে যেসব প্রাণীরা অভিযান চালায় সেগুলি হল গরু ষাঁড় হাতি কাক গাঙফড়িং আরো অনেক ধরনের পাখি যেগুলো ফসলের ক্ষতি করে